হ্যাঁ আমি আমার গ্রামের কথা বলতেই পারি কেননা এখানেই আমার ছোট থেকে জন্ম বড় হওয়া বেড়ে ওঠা তাই এটার কথা ব লতে তো আমি যেখানেই থাকি না কেন এটা খুব সহজেই বলে উঠতে পারবো আর এটাকে আমি পছন্দও করি কেননা এটা আমার কাছে আমার মায়ের সমান আমি যেখানে জন্মেছি সেখানটার একটা আলাদা অনুভূতি আমি যত দূরেই যাই না কেন ঠিক আমার ওই ছোট্ট গ্রামটার কথা ঠিক আমার মনে পড়ে মনে হয় কখন ফিরে যাবো সেই গ্রামে সেইখানের মাটি সেইখানের মানুষজন সেইখানের গাছপালা সমস্ত কিছুর সঙ্গে আমি যেন ওতোপ্রতভাবে জড়িয়ে আছি সেই কারণে আমার গ্রামের কথা বারবারই মনে পড়ে মনে হয় গ্রামটা যেন আমার কাছে একটা সুন্দর মমতাময়ী মায়ের সমান সেই মাকে যেমন এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না ঠিক সেরকমই গ্রামকে না দেখলেও বা গ্রাম থেকে দূরে থাকলেও ঠিক মন ছটফট করে ওঠে মনে হয় কখন সেইখানে যাবো সেই মাটির গন্ধ শুঁকবো তাহলে জীবনটা আমার ধন্য হবে এই কারণেই আমি আমার গ্রামের কথা খুব মাথায় আসে আর আমার গ্রামটা ছিল খুব সুন্দর সবুজে ভরা চারিদিকে গাছপালা মাঝখানে দুটো রাস্তা রাস্তার পাশে একটা ছোট্ট গ্রাম লাল রাস্তা চলে যাচ্ছে সেই পাশেই একটা গ্রাম গ্রামে ছোট ছোট বাড়ি এখন অবশ্য কিছু কিছু পাকার বাড়িও হয়েছে এটাই আমার একটা ছোট্ট গ্রাম